পশুপালন করাটাই তো আমাদের মধ্যবিত্ত ঘরে মানুষের কাজ কারণ পশুপালন না করলে আমরা তাদেরকে যদি ঠিকভাবে দেখাশোনা না করি তাহলে তারা মানে যে বাচ্চা পালন করার পরে যে দুধ আমাদেরকে দেবে তাদের যদি পর্যাপ্ত পরিমাণ খাবার না দেওয়া হয় তাহলে কী করে আমাদেরকে দুধ দিতে পারবে বেশি পরিমাণ নিজেকে সুস্থ গৃহপালিত পশু ওদেরকে সুস্থ রাখতে গেলে তো ওদেরকেও খাবারও প্রয়োজন আছে এই সব খাওয়া দাওয়া ঠিকঠাক হলে ওরা দুধটা তো দেবে বেশি করে আর সেই দুধ আমরা বিক্রি করে দিতে পারবো দিয়ে আমাদের খাবার দাবারের ব্যবস্থা করে নিতে পারবো অন্যত্র মাংস প্রচুর পরিমাণে মুরগি চাষ করলে আমরা তাদেরকে খাওয়া দাওয়া করিয়ে সেগুলো একটু ওজনে বেশি হলে আমরা বিক্রি করে দিতে পারবো যে মাংস বিক্রি করে দিলে আমরা প্রচুর পরিমাণে অর্থ পেতে পারি এরকম এরকম করে বিভিন্ন রকম মানে খাদ্য আমরা সরবরাহ করতে পারি যেমন মাংস দুধ এগুলো তো আমরা মুরগির থেকে মাংস পেতে পারি আর গোরু গৃহপালিত পশুর থেকে দুধ পেতে পারি সেগুলো বিক্রি করে আমরা নিজেদের জীবিকা নির্বাহ করতে পারি কেননা ওগুলো বিক্রি করে দিলে আমরা ব্যবসায়ীদের মাধ্যমে ব্যবসায়ীদের হাতে পৌঁছে দিলে আমরা কিছু স্বল্প স্বল্প কিছু উপার্জন করতে পারি যার উপার্জনের মাধ্যমে আমরা নিজেকে নিজেরা নিজেদের জীবিকা নির্বাহ করতে পারি এরকম করে বিভিন্ন রকম ব্যবসার মাধ্যমে আমরা পশুপালন কৃষিকাজ এসবগুলো ঠিকভাবে করে নিতে পারি আমাদেরকে আমাদের কোনো সমস্যাই হয় না কেননা আমরা এগুলো যদি ব্যবসায়ীদের হাতে তুলে দিতে পারি তাহলে আমাদেরও পারিশ্রমিক আমাদের কাছে ফেরে আমরা সেই পারিশ্রমিকের মাধ্যমে আমরা নিজেরা নিজেদের জীবিকা নির্বাহ করতে পারি